আমার অনেক রকমের পশু আছে যেমন ধরে নাও বিড়াল আছে কুকুর আছে চার পাঁচটা কুকুর আছে গোরু আছে ছাগল আছে আবার এই সব গোরু ছাগল আমি পুষি আমার গায়ে খুব ভালোবাসে আমিও ওদের ভালোবাসি যেমন ধরুন আমি কোথাও থেকে আসলে আমার বিড়ালের নাম পুষি আবার কুকুরের নাম রেখেছি লালু আচ্ছা কালু আবার গোরুর নাম কুরমান আবার অনেক রকমের নাম এবারে আসলে কো পুষি আসলে ডাকলে গায়ের ওপরে গা উঠবে গায়ের উপরে গা ঘষবে আবার কুকুরের ডাকলে খাবার সময় যখন যে লালু আয় ওরা আপনিই চলে আসবে তখন চলে আসবে ডাকলে আবার যেমন গোরুর যত্ন করি যে টাইমে টাইমে যেমন ঘাস দেওয়া হয় খড় দেওয়া হয় তেমন দিই আবার ওদের সপ্তাহে সপ্তাহে হোক দুদিন অন্তরে হোক গা ধুয়ে দিই সাবান মাখিয়ে ওদের গায়ে যদি কিছু হয় উকুন বা কিছু হয় আবার দোকানে যাই দোকানে গিয়ে তারা সেইভাবে ওষুধ দেয় ওষুধ এনে বা এনে আবার সে যেরকমভাবে মাখিয়ে দিতে বলে সেরকমইভাবে মাখিয়ে দিই আবার এরকমভাবে আমি গোরু ছাগলের যত্ন নিই